আমি আমার এলাকার স্পোর্ট সেকশান সেক্টার দ্বারা পরিচালিত স্বাস্থ ও ফিটনেস এবং সুস্থতা প্রোগ্রামগুলিতে অবশ্যই অংশগ্রহণ করেছিলাম সেই অংশগ্রহণে আমি দে দে সুবিধা দেখতে পেয়েছিলাম যে আমি যদি অংশগ্রহণ করতে পারি তাহলে আমার অনেক কিছু সুবিধা যার কারণে আমি যদি ফার্স্ট হতে পারি আমার কিন্তু ফার্স্টের প্রাইজটা অনেকটাই অন্যরকম ছিলো যেটা নিয়ে আমি কিন হয়তো খেলাতে ফার্স্ট হয়ে অনেক কিছু করতে পারবো সেই প্রাইজটি নিয়ে এবং সেই ইভেন্টগুলিতে আমি যেমন একশো মিটার দুশো মিটার এবং চারশো মিটারে প্রত্যেকটি মিটারে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম এবং আমি কিন্তু অনেকগুলো প্রাইজ পেয়েছিলাম সেই তাছাড়া খেলাধুলোতে কিন্তু অনেক ফিটনেস থাকে খেলাধুলোতে কিন্তু শরীর ভালো থাকে খেলাধুলো করলে মন ভালো থাকে খেলাধুলোতে অনেক মানুষের সাথে যেই খেলাধুলোর সঙ্গীরা থাকে তাদের সাথে অনেক খেলাধুলো ও মনের দিক থেকে কথাবার্তা হয়ে থাকে সেখানে কিন্তু ফিটনেস মন দুটোই ভালো থাকে এবং আমি কিন্তু উপভোগ করি এই খেলাগুলি খেলে আর আমি ইভেন্টগুলির ইভেন্টগুলিতেও কিন্তু অংশগ্রহণ করি যাতে আমি কিন্তু যেইভাবে ফার্স্ট হতে পারি সেকেন্ড হতে পারি কোনো কিছু একটা লক্ষ্য রেখে আমি কিন্তু এই ইভেন্টগুলিতে নাম দিয়ে থাকি এবং উপভোগ করেছি